কিছুকাল পূর্বেই আমি আপনার রেস্তোরা থেকে পাঁচটি রুটি অর্ডার করেছিলাম আমি ভেবেছিলাম এই অর্ডারটি আমি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেই নিয়ে থাকবো কিন্তু যখন আমি অর্ডারটি দিতে যাই সেই সময় আমার ক্যাশ অন ডেলিভারি বাদে অন্য কোনো অপশান খুঁজে পাচ্ছিলাম না যার ফলে আমাকে অর্ডারটি ক্যান্সেল করার সিদ্ধান্ত নিলাম এবং আমার কাছে অন্য কোনো মাধ্যম না থাকার জন্য সেটি আমি ক্যাশ অন ডেলিভারি বাদে অন্য অপশান যাতে আমাকে দেওয়া হয় তার জন্যই আমি আপনাদের অনুরোধ করলাম